স্কিমবোর্ড নিবোর্ড আর সাফিংওয়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দের হল নিবোর্ড নিবোর্ড দিয়ে আমার খুবই ভালো লাগে কারণ এটিতে আমি অনেক সুন্দরভাবে রাইড করতে পারি এটির দৈর্ঘ্য এবং প্রস্থে অনেকটাই চওড়া আছে যার ফলে আমার আরোহণ করতে খুবই সুবিধে হয় এই নিবার্ড সাফিংস করার সময়ে হাঁটু এবং পায়ের কাজ খুবই পরিমাণে করতে হয় যেটা আমি করতে খুবই ভালো পারি এটা ভালো পারি বলেই আমার এটা খুবই ভালো লাগে